আমাদের দেশের তথা ভারতের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কিছু বলতে হয় তো প্রথমে আমার যেটা মনে হচ্ছে যে ভারতের শিক্ষা ব্যবস্থাটা সবার জন্যে যে শিক্ষা এই সবার জন্যে শিক্ষা নয় বিশেষ করে আমরা মানভূমরা তথা পুরুলিয়ার মানুষজন যারা আছি এই পুরুলিয়ার মানুষজনের যারা খেটে খুটে খায় যারা মাটি কাটে যারা ইঁটভাটায় কাজ করে যারা গরু ছাগল চড়ায় ঘুরে ঘুরে তো তাদের ছেলেমেয়েদের জন্যে লেখাপড়া যদি শেখাতেই হয় সরকারকে তো তাদের মত করে শিক্ষা ব্যবস্থাটাকে করতে হবে তারা যাতে সহজে আয়ত্ত করতে পারে তারা যাতে শিক্ষাটা নিতে পারে সেইরকম যদি শিক্ষার মধ্যে যদি না থাকে তাদের মত যদি শিক্ষা ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু তারা সবাই শিক্ষিত হয়ে উঠতে পারবে না তো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা তারা আমরা যেটা শুনেছি যেটা কালো ঘরে বসে তারা নিজেদের মতন করে মাপ ঝোঁক করে আর আমাদের উপরে চাপিয়ে দেয় তো আমাদের ছেলে মেয়েরা ওই শিক্ষাটা নিতে পারে না উহাদের নিজেদের মত করে চলে তো আমাদের মত খাটোয়া লোকদের বিশেষ করে পুরুলিয়ার খাটোয়া লোকদের জন্যে যারা দিন আনে দিন খায় এই সমস্ত মানুষগুলোর জন্যে যদি শিক্ষা করতে হয় তো তাদের সঙ্গে বসে সরকারের লোকজনকে ব্যবস্থা করতে হবে তাদের কথাটা শুনতে হবে তাদের ছেলেমেয়েরা কোনটা লেখাপড়া চায় সেইটা করতে হবেক কিন্তু কী অন্য অন্য জিনিস থাকে বইগুলোয় যেটা আমাদের ছেলেরা দেখেইনি জানেইনি কভুও শোনেইনি আমাদের যেগুলো প্রত্যেক দিন যে জিনিসগুলো আমরা দেখছি সেইগুলো নিয়ে কোনও শিক্ষা নাই অন্য অন্য জিনিসের নিয়ে লেখাপড়াটা করায় ফলে আমরা কিন্তু পড়তে পারিনি আমাদের ছেলেরাও ইস্কুলে আনন্দটা খুঁজে পায় না আনন্দটা যদি না পায় তো ছেলে কিন্তু স্কুল যেতে তাদের মন করবে না স্কুলটা মনে করবে যে এইটা কোনও জেল খানায় নিয়ে যাচ্ছে নাকি রে বাবা তো তাদের মত করে যদি আনন্দদায়ক যদি না হয় লেখাপড়াটা তো কিন্তু সেটা হবে না তো এই জন্যে সরকারের যারা লোকজন আছে তো তাদেরকে কিন্তু আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে বসতে হবে আমাদের জীবনটাকে জানতে হবে আমাদের ছেলেরা কোনটা ভালোবাসে আমাদের ছেলেরা কোনটা ভালো চায় তাদের মতন করে যদি লেখা পড়াটা করতে পারে তো আমরা কিন্তু যে সবার জন্যে শিক্ষা এই সবার জন্য শিক্ষাটা সার্থক একটা রূপ পাবে কিন্তু সে তো নয় সরকারের কিন্তু এইভাবেই চলে আসছে চলে আসছে আর নানা রকম জিনিস ঢুকিয়ে নিয়েছে যেটা আমাদের জীবনগুলোর কোনও গঠন হয়নি জীবনটা যাতে উন্নতি হয় জীবনের যাতে উন্নতি লাভ করতে পারে আমাদের মত সাধারণ খাটইয়া লোকজনগুলো সেইরকম জিনিসরাই থাকবে সে না এমন এমন কিছু দিয়ে দেয় হাঁ অন্য দেশের লেখাপড়া অন্য দেশের মানুষের কথা অন্য জিনিস দিয়ে দেয় তো আমাদের ছেলেগুলো ওগুলো বুঝতেই পারে না আমাদের তো অত ব্রেন ইয়ে তো নয় মাথাটা আমাদের একটু অন্য লোকদের থেকে একটু পুরুলিয়ার লোকজনের অত খর নয় একটুকু এমনই ভোঁতা টাইপের বলতে পারেন তো সেটাকে একটু খর করতে গেলে তাদের কিন্তু অনেকটা জিনিস ভেবেচিন্তে শিক্ষাটাকে নিতে হবে তবেই আমার এটা মনে হয়েছে